আচ্ছা দাদা পৌঁছোতে আর কত টাইম লাগবে এখনো আধঘন্টা কিন্তু কেন আর তো পনেরো মিনিটের রাস্তা রয়েছে ও কাজ চলছে তো অন্য রাস্তায় যেতে হবে আচ্ছা ঠিক আছে তো একটু তাড়াতাড়ি চলুন প্লিজ মানে আসলে আমার একটু তাড়া আছে তো ওই জন্য বলছিলাম হ্যাঁ একটু একটু তাড়াতাড়ি গেলে খুব ভালো হতো একটু দেখুন না যদি কোনোভাবে তাড়াতাড়ি যাওয়া যায় হুম আমার একটু খুব তাড়া ছিল আমায় একটু তাড়াতাড়ি পৌঁছে দিলে ভালো হতো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে দিলে আমার খুবই উপকার হতো হ্যাঁ ঠিক আছে